হ্যাঁ বলুন বলুন হ্যাঁ হ্যাঁ বলুন না না আমি যাচ্ছি তো গিয়েই খুলছি আমি রাস্তায় আছি না না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ এর পুনরাবৃত্তি আর হবে না আমি ঠিক আছে আপনি নিশ্চিন্তে থাকুন এটার পুনরাবৃত্তি হবে না হ্যাঁ ঠিক আছে আমি গিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা

আচ্ছা

আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার কথা মতোই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওকে ঠিক আছে ঠিক আছে আপ আপনার কথা মতোই সমস্ত কিছু হবে আপনি নিশ্চিন্তে থাকুন হুম ঠিক আছে ওকে ওকে ওকে ঠিক আছে